কৃষকেরা কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশু পালনও করে থাকেন তবে চাষবাসের সাথে সাথে পশু পালন করা অত্যাধিক কঠিন ব্যাপার পশুদেরও সাধারণ মানুষের মত দেখাশোনা করতে হয় সময় মত খাবার দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা তাদের শরীরে কোনরকম অসুবিধা না হলে তা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া প্রতিদিন নিয়ম মত এই একই রকম নিয়মনীতিতে চলতে থাকা যেমন কঠিন সেরকমই গুরুত্বপূর্ণ এই নিয়মিত দেখাশোনার মাধ্যমেই সচেতন থাকার মাধ্যমেই পশু সংক্রান্ত সমস্যাগুলি দূর করা যায় কিছুদিনের জন্য দূর থাকলেও পশুদের দেখাশোনার জন্য সেইরকমই নিয়মনীতি মানুষকে আলাদাভাবে নিযুক্ত করতে হয় তা নাহলে প্রায় দিনই পশু সংক্রান্ত দুর্ঘটনা ঘটবে যেমন আমরা প্রায় দিনই দেখে থাকি বা শুনে থাকি যে বিষাক্ত ফসল বা খাবার খাওয়ায় গবাদি পশুর মৃত্যু হয়েছে অথবা প্লাস্টিক পলিথিন খেয়ে মৃত্যু ঘটেছে তাছাড়া চারণ ভূমির অভাবে বা খাবার অভাবে অনেক গবাদি পশু প্রাণ হারিয়ে থাকে